আজ বাংলা ভাষা বড় সম্মুখীন চ্যালেঞ্জ হয়েছে সারা বিশ্বের কথা ছাড়ুন আমরা বাঙালি যারা আছি তারা পশ্চিমবঙ্গেই চ্যালেঞ্জের সমস্যার সম্মুখীন হয়েছি ভাষা নিয়ে একটু কলকাতা বা আরেকটু অন্য জায়গায় গেলে সব জায়গায় আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দিই চলে তো যদি আমরা হিন্দি না জানতে পারি তো আমাদের হবেই না আমরা কোনো দোকানে মার্কেটিং করতে গেলে সেখানে হিন্দি না জানলে আমরা কেনাকাটাই করতে পারব না এবং সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমরা যারা স্টুডেন্ট পড়াশুনো করি বাংলা মিডিয়ামে পড়ে বড় হয়েছি তারা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের বাইরে গেলেই প্রশ্নপত্র হয় ইংরাজিতে নয় হিন্দিতে সেটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ আমি একটা উদাহরণ দিই আমি এবং আমার বান্ধবী রেলের একটা এক্সাম দেবো বলে পশ্চিমবঙ্গের বাইরে আমাদের একান্তে ছিল বলেই আমরা গেছিলাম তো যথারীতি আমরা প্রশ্ন দিয়েছি পরীক্ষার জন্যে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলাম প্রশ্নপত্র ইংরেজিতে আর বাংলায় আমি তবুও হিন্দি আর ইংরাজি জানি আমি যা হোক করে পরীক্ষাটা দিয়ে এসেছি আমার বান্ধবী তো কিছু বুঝতেই পারেনি লিখতেও পারেনি কারণ সে ইংরাজি আর হিন্দিটা জানত না তো এই ভাষাগত দিক থেকে আমরা খুব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি বিশ্বের কথা বলছেন বিশ্ব তো ইংরাজি ছাড়া চলেই না আমরা যারা বাঙালি বাংলা ছাড়া অন্য কোনো ভাষাই জানি না আমরা তো বিদেশে বেরোতেই পারব না কোনো কিছু কেনাকাটা করতে পারব না কোথাও যেতেও পারব না কারণ আমাদের চলতে গেলে দোভাষী লাগবে যারা আমাদের ভাষাটাকে ট্রানজ্যাকশন করে বাংলায় বলতে পারবে তো আমার মনে হয় কোথাও আমাদের ছোটোবেলা থেকে ইংরাজিটা শেখানো উচিত বাংলার মতো করে আর পাশাপাশি হিন্দিটা একটু জানা উচিত যেহেতু আমাদের রাষ্ট্র ভাষা হলো হিন্দি তো এইটুকুনই বলার ছিল